পশ্চিম মেদিনীপুরের জেলা যে কিছু কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক আছে তার মধ্যে প্রথমেই আমি বলব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে উনি জন্মগ্রহণ করেছেন সেখানে বীরসিংহ আমাদের খুব পরিচিত জায়গা এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামকে চেনেন এটা যেমন একটা দ্বিতীয় হচ্ছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান মৌবনি যা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একটা সুনাম এবং পর্যটনরা এই সব জায়গায় আসলে আগে ক্ষুদিরামের জন্মস্থানে যান দুটো তিন হচ্ছে আমাদের স্থানীয় স্তরের একটা ফাঁসিডাঙ্গা বলে একটা জায়গা আছে এখানে বহুকাল আগে এখানে ফাঁসির মঞ্চ তৈরি করে ইংরেজদের অত্যাচারে এখানে আলাদা করে একটা জায়গায় ফাঁসি দেওয়া হত ফাঁসিডাঙ্গা নামেই উল্লেখ বর্তমানে এখানে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই জায়গাটিকে খুব সুদৃশ্য করে পর্যটকদের আকর্ষণীয় করে তুলেছেন আর একটা হচ্ছে মেদিনীপুর জেলার গড়বেতা থানায় গনগনিরডাঙ্গা বলে একট জায়গা আছে যেখানে রাজ্য সরকার অনেক কী বলব যে পর্যটকদের আকর্ষণ করার জন্য অনেক নতুন নতুন পদ্ধতি এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে যে রাস্তাগুলি দরকার স্থানীয়স্তরের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং তারা সকলে মিলে এই গড়বেতার গনগনিরডাঙ্গাকে একটা আকর্ষণীয় করে তুলেছে বলে আমরা জানি